পরিবেশ বলতে আমরা যেটা বুঝি আমাদের চারপাশে ঘর বাড়ি গাছপালা পশু পাখি নদী নালা সব কিছু নিয়ে গঠিত হয়েছে এদের মধ্যে বায়ুমন্ডল ভূমি এবং জল এগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ বায়ুমন্ডলের পধান উপাদানগুলোর মধ্যে থাকে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এই পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে এবং পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রায় শূন্য দশমিক শূন্য তিন শতাংশ তবুও আজকে অতিরিক্ত গাছ কাটা

জীবাশ্ম জ্বালানির ব্যবহারের ফলে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বা কার্বন মনোক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে সালফার ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে এর অনেক কিছু খারাপ দিক রয়েছে যেমন মেরু প্রদেশের বরফ গলে যাচ্ছে তার ফলে সমুদ্রের জলতল আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এর ফলে যেমন আমাদের ভারতবর্ষের সুন্দরবন পুরীর বা তামিলনাড়ু এদের মতন কিছু কিছু সমুদ্র সৈকতগুলো ডুবে যেতে পারে বা এককালীন অতিরিক্ত বরফ গলতে থাকলে বা মেরু প্রদেশের সমস্ত বরফ গলে গেলে আমাদের কলকাতার মতো বড়ো শহরও জলের তলায় তলিয়ে যেতে পারে অতিরিক্ত বৃষ্টি সেটাও হচ্ছে না আবার গীষ্মকালে অনাবৃষ্টি গীষ্মকালে একেবারেই বৃষ্টি হচ্ছে না অতিরিক্ত সূর্যের দাবদাহে গাছপালা মারা যাচ্ছে প্রাণের সন্ধান একেবারেই থাকছে না মানুষের জীবন নির্বাহের জন্য খুব কষ্ট করতে হয় এবং জলের সংকট দেখা দিচ্ছে বর্ষাকালে অতিবৃষ্টি আবার কখনো অনাবৃষ্টি এই অতি বৃষ্টির ফলে প্রত্যেক বছর প্রচুর বন্যা হয় এই বন্যার ফলে গবাদি পশু ঘর বাড়ি গাছপালা ইত্যাদি মারা যায় এবং মানুষের অনেক অর্থের অপচয় হয় খাদ্য শস্যও নষ্ট হয়ে যায় তেমন বর্ষাকালের প্রধান শস্য ধান ধান জলে ডুবে নষ্ট হয়ে যায় এছাড়াও অল্প বৃষ্টি বা অনাবৃষ্টি অনাবৃষ্টির ফলে কোনো কোনো বছর ধান চাষ চাষিরা সেইভাবে লাভবান হতে পারে না খাদ্য শস্যের অকাল দেখা দিতে পারে এবং শীতকাল শীতকালে এখন ভারতবর্ষে সেইভাবে শীত প্রায় দেখা যায় না মাত্র দুই থেকে আড়াই মাস খুব শীত থাকে সেই রকম শীতের প্রাদুর্ভাব থাকে না সারা বছর একটা গরম প্যাচ প্যাচে ভাব থাকে পরিবেশের সবচেয়ে বড়ো একটা সমস্যা ঘূর্ণি ঝড় এই ঘূর্ণি ঝড়ের ফলে অতিরিক্ত বৃষ্টি হয় বৃষ্টির ফলে অনেক সময় ভূমি ধসের সৃষ্টি হয় বড়ো বড়ো পাহাড়ের ধারে যা সমুদ্রের ধারে বা নদীতে অতিরিক্ত বৃষ্টির ফলে ভূমি ধসের সৃষ্টি হয় এর ফলে ঘর বাড়ি বা অনেক জীবন হানি ঘটতে থাকে গাড়ি চাপা পড়ে যায় তারপরে বড়ো বড়ো গাছের বিনষ্ট হয় এই বিনষ্টের ফলে পরিবেশের যেমন ভারসাম্য দিন দিন হারিয়ে যাচ্ছে তেমনি পাহাড় পর্বত ইত্যাদি তাদের আগের অবস্থা থেকে বিচ্যুত হচ্ছে যেমন আমরা কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ জানি কেদারনাথের প্রাকৃতিক দুর্জয় তারপর এই কিছু দিন আগে ভূমি ধসের ফলে শিলিগুড়িতে যে বড়ো প্রাকৃতিক দুর্জয়ের এর মুখে পড়েছিলো এতে হাজার হাজার মানুষের প্রাণ হানি ঘটেছিলো মানুষ পরিবেশের একটুকুনও খেয়াল রাখছে না খেয়াল না রেখেই তাকে যত্র তত্র ভাবে ব্যবহার করার চেষ্টা করছে এবং পরিবেশকে তার নিজের আয়ত্তে আনতে গিয়ে মানুষ তাদের বড়ো বড়ো বিপদ ডেকে আনছে যেমন মানুষ পাহাড় কেটে রাস্তা তৈরি করার চেষ্টা করছে এই রাস্তার ফলে অনেক সময় পাহাড়ের মাটির তলার মাটি আলগা হয়ে যাচ্ছে এই আলগা মাটির সরে যাওয়ার ফলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ভূমি ধস বা এরকম প্রাকৃতিক দুর্যোগের মতো বড়ো বড়ো দুর্ঘটনা ঘটছে আর বায়ুমন্ডলের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড বা সালফার ডাইঅক্সাইড ইত্যাদি বেড়ে যাওয়ার ফলে পরিবেশের তাপমাত্রা এতো বৃদ্ধি পাচ্ছে যে ভারতের জলবায়ুর সম্পূর্ণ পরিবর্তন ঘটে গেছে